আমার এলাকার ঐতিহ্যবাহী খেলাগুলি হল ফুটবল ক্রিকেট হকি কাবাডি ব্যাডমিন্টন বাস্কেটবল টেবিল টেনিস ক্যারাম লুডো কানামাছি লুকোচুরি ইত্যাদি এবং আমি যেভাবে এই খেলাগুলি খেলি স্কুল থেকে আসার পর বিকেল বেলা মাঠে গিয়ে খেলি এবং স্কুলে থাকাকালীন স্কুলে টিফিন টাইম হওয়ার সময় বান্ধবীরা এক সঙ্গে খেলি